আমরা যে চেয়ারটা বসেছিলাম সেই চেয়ারটা আমরা কাঠের চেয়ার সেই চেয়ারে বসি খুবই ভালোভাবে বানাতে হয়েছে একটা চারিদিকে কাঠামো করে তা নাহলে চেয়ারটায় বসা যাবে না আর একটু উঁচু ধরণের চেয়ারটা করতে হবে যাতে আমরা ভালো করে বসতে পারি